আমার এলাকা পুরুলিয়ার মধ্যে ধর্মীয় স্থান বলতে অযোধ্যার লহরিয়া শিব মন্দির এছাড়া কাশীপুরের রাজবাড়ি সেখানে দুর্গা মন্দির এবং সেটি যেহেতু রাজার বংশধর অনেক বছর আগেকার সেখানেও উৎসব অনু দুর্গা পুজোর সময় বিভিন্ন লোকের সঙা সমাগম দেখা যায় এবং বিভিন্ন লোকরা ওখানে মা দুর্গার মূর্তি দর্শন করতে ওখানে যান এছাড়াও আছে মৌতোরের কালী মন্দির যেটা খুব জাগ্রত বলে মানুষ আজও অনেক বছর ধরে পুজো করা হচ্ছে এই মন্দিরগুলো রয়েছে এছাড়াও পুরুলিয়া সংলগ্ন এলাকা বলতে আরো বিভিন্ন ধরনের মন্দির যেমন মা শীতলার মন্দির এছাড়াও দুর্গা মন্দির কালী মন্দির তো রয়েইছে এবং তার মধ্যেও এই মন্দিরগুলো বিশেষ উল্লেখযোগ্য যেখানে মানুষ সময় করে এছাড়া বামুরিয়া এবং নিতুরিয়া যেখানে দুর্গা পূজা কয়েক বছর ধরে খুব খুব জাঁকজমকভাবে অনুস পালন করা হয় সেখানেও মানুষ উৎসব অনুষ্ঠানে যেমন দুর্গা পুজোর সময় সেখানে সমাগম করে এবং ঠাকুর দেখতে যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ সেখানে এসে একত্রিত হয়